স্বাস্থ্যসেবা শহর থেকে শহর গ্রাম সব কিছুতে উন্নত করতে আমি সরকারের কাছ থেকে এটাই আশা করব যে প্রতিটা এলাকায় যেন একটা করে এ স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানে সাধারণ মানুষ বা গরীব মানুষ মধ্যবিত্ত মানুষ সবাই যেন সেখানে গিয়ে চিকিৎসা করাতে পারে অনেকের এমন হয়ে থাকে যে এ হয়তো কারও কোনও কিছু রোগ হয়েছে বা কারও কোনও হঠাৎ করে অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যেতে যেতেই এই তো অনেক টাইম লেগে যায় সেখানে অনেক কষ্ট পায় বা না চিকিৎসার কারণে টাইমে চিকিৎসা না পাওয়ার কারণে মানুষ মারা যাচ্ছে এরকম হয়ে থাকে তো আমি এটা সরকারের কাছে অনুরোধ করব যাতে প্রত্যেকটা এলাকায় একটা করে স্বাস্থ্যকেন্দ্র দেওয়া হয় সেক্ষেত্রে সব মানুষ সব প্রয়োজনীয় যখন চাইবে তখনই গিয়ে এ ডাক্তার দেখাতে পারবে বা যার যখন অসুবিধা হবে তখন সে যেতে পারবে তো পরিবহন ব্যবস্থাটাও আমি বলব যে পাল্টানো উচিত কেননা মানুষ যা মানুষকে তো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কারণে মানুষকে তো ও যাতায়াত করতেই হয় সেক্ষেত্রে মানুষ কোনও প্রয়োজনে বেরালে হয়তো ঠিক টাইমে এ টোটো অটো বাস ট্যাক্সি কিছুই পায় না তো এক্ষেত্রে আমি বলব যে এ সব এলাকায় যেন তার ব্যবস্থা থাকে যেন প্রতিটা এলাকায় এলাকার মানুষ যেন টাইমে টাইমে গিয়ে যখন যার প্রয়োজন হয় বা প্রয়োজনে অপ্রয়োজনে সব কিছুতেই যেন তার সে যাওয়ার জন্য যেন ঠিক জায়গায় যাওয়ার জন্য বা পৌঁছানোর জন্য টাইমে যে কোনও কাজে যাওয়ার জন্য টাইমে পৌঁছনোর জন্য ও সে যেন টোটো অটো ট্যাক্সি যাই হোক না কেন সে যেন পেয়ে যায় এই ব্যবস্থাটাও দেখতে হবে সরকারকে

কোনও মানুষের সাধারণ মানুষের যেন অসুবিধা না হয় এবং শিক্ষা এবং অন্যান্য মৌলিক আরও অনেক রয়েছে যেমন শিক্ষা শিক্ষা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা সামনে স্কুল না হওয়ার কারণে পড়াশোনা আর করতে পারছে না এবং তারা যাতায়াত করতে পারছে না যা যে গিয়ে এতদূর গিয়ে পড়াশোনা করতে তাদের অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব ওই যে প্রতিটা এলাকায় যেন যেন যাতায়াতের জন্য ব্যবস্থা থাকে যাতায়াতের কারণে শিক্ষাটা হয়ে উঠেনি প্রতিটা এলাকাতে তার স্কুল করা উচিত মানে সম্ভব নয় তো এইক্ষেত্রে আমি বলব যেন যাতায়াত ব্যবস্থাটা ঠিকঠাক থাকে যাতে গিয়ে যেন বাচ্চারা পড়াশোনা করতে পারে বা শিক্ষালয় যেন খুব সামনাসামনি যেন হয়ে থাকে যেন সব সব শিশুরা যেন সুযোগ পায় শিক্ষা গ্রহণ করার কেউ যেন মূর্খ না রয়ে যায় সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এই সুযোগটা যেন সবাই পায় বা আরও অনেক কিছু মৌলিক প্রয়োজনীয় রয়েছে যেমন জল যেমন মানুষ সাধারণ মানুষ যেন জল ঠিকঠাকভাবে পায় আর অনেক জায়গায় তো সজল ধারা রয়েছে তো অনেক জায়গায় নেই যাদের বাড়িতে পাম্প নেই তারা হয়তো জল পানীয় জল সেইভাবে পায়ই না তো যেমন জলের ব্যবস্থাটাও থাকে সব কিছুতে বা আরও ওই রকম অনেক রয়েছে যেগুলো গ্রাম এবং শহরকে উন্নত করা উচিত তো এই ক্ষেত্রে আমি বলব সরকারের কাছে এইগুলো আমার এই সাহায্যগুলো আমি আশা করে থাকি